হ্যাঁ ভালো আর তুই কেমন আছিস হ্যাঁ বাড়ির সবাই ভালোই আছে আর বলছিলাম বলছিলাম যে একটা না বাড়িতে টি ভি নিলে ভালো হতো বুঝতে পারছিস সেটা না খারাপ হয়ে গেছে টি ভি দেখতেও খুব অসুবিধা হচ্ছে কেউ টি ভি দেখতে পারছে না হুম এবার টি ভি নিলে ভালো হতো ওই জন্য আমি তোর সঙ্গে একটু ডিসকাস করছিলাম যে কেমন টি ভি নিলে ভালো হয় না বড়ই কিনব ছোটো কিনে কী বড় ওই যে দেওয়ালের টি ভি গুলো হয় না ওই টি ভি গুলো বলছিলাম ওটা তাহলে কোন কোম্পানিটা ভালো হবে ও ও আচ্ছা তাহলে দেখ দেখি মানে কোন ও ওগুলোর দাম আছে কেমন তিরিশ হাজার আচ্ছা আচ্ছা না তিরিশ হাজার তিরিশ হাজার মানে তো ভালোই দাম তো মানে তাতে হচ্ছে স্পেশাল কিছু আছে না কি স্পেশালিটি আচ্ছা আচ্ছা ও তাহলে ভালো তাহলে ওইটার একটা আচ্ছা তাহলে ওইটার একটা ব্যবস্থা কর তো ওটা একটু তাহলে অনলাইনেই দেখ কোনটা ভালো হয় আমি এইখানে দোকানে জিজ্ঞাসা করছিলাম তো দোকানে বলল ওই সেই দেওয়ালের ওই ধরনের টি ভি সেরকম ভালো নেই হ্যাঁ কারণ আমাদের এখানে তো সেরকম বিক্রি হয় না ওই এল সি ডি টি ভি গুলো এখানে তো সব গ্রামের ব্যাপার বুঝতেই তো পারছিস

আচ্ছা আচ্ছা তাহলে সেটাই দেখ হ্যাঁ কারণ এই টি ভিটা মানে খারাপ হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ ভালো থাকবি হ্যাঁ আর ফোন করবি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হুম